হ্যালো হ্যাঁ এটা কি সুইগি কাস্টমার কেয়ার হ্যাঁ আমি অভিযোগ জানাতে চাইছি আজ আমি বাসন্তী ধাবা থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম খাবারটা ও আমার কাছে পৌঁছানোর টাইম ছিলো সাড়ে ছটায় কিন্তু আমার কাছে এসেছে প্রায় সাতটার দিকে তাছাড়া যে ডেলিভারি বয়টা আমাকে ডেলিভারি করতে এসছিলো তার ব্যবহার খুব খারাপ খুবই খারাপ ছিলো আমি যে অ্যাড্রেস দিয়েছিলাম আমার লোকেশান থেকে প্রায় পাঁচ সাত মিনিট দূরে এসে দাঁড়িয়েছিলো এবং আমার লোকেশান পর্যন্ত সে আসে নি এবং আমার কাছে টাকা মানে খুচরো ছিলো না বলে সে অভদ্র ব্যবহার করেছে আমার সাথে